কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কী লাগবে বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আপনি আমার কাছে রুপো চাঁদি সোনা ডায়মন্ড যা বলবেন সব ধরনের গয়নাই পেয়ে যাবেন বলুন আপনার কী লাগবে হ্যাঁ আমাদের কাছে আপনি আপনার যে এখানে প্রায় দেড়শো থেকে দুশোটার বেশি নেকলেস সেটের ডিজাইন পেয়ে যাবেন আপনি যদি ইয়াররিং নিতে চান সেইটা প্রায় পাঁচশোটার বেশি কালেকশান পেয়ে যাবেন আপনি যদি রিং নিতে চান ওটারও অনেক রকমের কালেকশান আছে আপনি বলুন যে আপনার কী লাগবে আমি সেই হিসাবে আপনাকে বলছি কী কী লাগবে আপনি বলুন হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আমাদের এখানে পঞ্চাশটার বেশি বেশি কারিগর কাজ করছে আপনি যেরকম বলবেন আমরা ওই রকম আপনাকে বানিয়ে দেবো আমাদের ডিজাইন যা আছে ওগুলো যদি আপনার পছন্দ না হয় আপনি বলবেন কীরকম লাগবে আপনাকে বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই আপনি বলুন কী লাগবে বলুন হুম হুম হুম আচ্ছা হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আমাদের এখানে আপনি দেড় ভরি থেকে নেকলেস পেয়ে যাবেন এক ভরি থেকে দেড় ভরি থেকে শুরু হবে আপনি যতটা ভারী চাইবেন ততটা ভারীও পরতে পারেন হালকাও পরতে পারবেন আপনি অর্ডারটা দিলে আমরা আপনার যেরকমটা বলছেন ওরকম বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই আপনি বলুন কী কীরকম ডিজাইন আপনার চাইবে না না আমাদের গয়না একদম আছে বাইশ ক্যারেট সোনার গহনা আছে দিদি কোনো অসুবিধা হবে না আপনি বলুন আপনার কীরকম লাগবে আমরা একদম প্রপার জেনুইন ব্যবসা করি আপনি বলুন না আচ্ছা তো আপনি হুম হুম হুম আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি কোনো অসুবিধা নেই আমাদের কাছে অনেক কালেকশান আছে আপনি আসুন কালেকশানগুলো দেখুন যদি আপনার পছন্দ হয় তো ঠিক আছে যদি আপনি যদি পছন্দ না হয় আপনি বলবেন আপনার যেই রকম ভাবে চাই আমাদের কারিগররা আছে আপনাকে এক থেকে দুদিনের মধ্যে বানিয়ে দেবে কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনি তাহলে আসুন শুধু দোকানে এসে আপনি দেখে যান হ্যাঁ

আচ্ছা দিদি শুক্রবার দিন তাহলে আসলে আপনি যে কোনো সময় আসতে পারেন আমাদের দোকান সকাল আটটা থেকে সন্ধ্যা দশটা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ হ্যাঁ দিদি কোনো অসুবিধা নেই আপনি ওই ওই দিন আসুন আপনার সাথে দেখা হয়ে যাবে কোনো অসুবিধা নেই হুম ঠিক আছে দিদি হ্যাঁ দিদি